বর্তমানে ক্রিকেট ফুটবলের মতো বিশাল ঐতিহ্যবাহী খেলার সঙ্গে সঙ্গে যে স্থানীয় খেলাগুলি সেগুলির সঙ্গে কিন্তু জনগণ অনেক গভীরভাবে যুক্ত এবং মননের সঙ্গে সেগুলো কিন্তু খেলেন এবং তারা মজা পান সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে ক্রিকেট এবং ফুটবলের মতো বড় বিষয়গুলো এবং হকির মতো বিষয়ের বিষয়গুলির যে বড় একটা উন্মাদনার বিষয় তৈরি করে সে বিষয়েও কোনো সন্দেহ নেই তবে জনমনের জনমনে যে প্রভাব সেটি সেটি অনেক বেশি সমান্তরাল বা নিঃস্পৃহভাব সেটা কিন্তু আমরা বলতে পারি অন্যান্য খেলার মতোই এইসব খেলাগুলি সাধারণ মানুষ স্থানীয় মানুষ স্থানীয় খেলার সঙ্গে তাদের সম্পৃক্ত করে ফেলেছে ফলে তারা সেগুলো খেলেন এবং এইসব খেলার বিপরীতে যে বড় খেলাগুলি আছে সেগুলিকেও তারাও খেলেন এ বিষয়ে এ বিষয়ে তাদের মধ্যে কোনো বিরোধ বা বিরূপ প্রতিক্রিয়া বা সমালোচনা সেরকম কোনো কিছুই স্থানীয়দের মধ্যে দেখা যায় না মানুষ তার ইচ্ছা অনুযায়ী তার পরি তার সুযোগ অনুযায়ী তারা তাদের পছন্দের মতো খেলা তারা খেলবেন এবং সেই তাদের এবং তারা তাদের আনন্দ গ্রহণ করবেন এ বিষয়ে এ বিষয়ে যদি খেলা খেলা যদি পক্ষপাতদুষ্ট হয় তাহলে যে আনন্দের পরিবেশ মজার পরিবেশ সেটা নষ্ট হয়ে যাবে